আমি আজ চুরুলিয়া থেকে রানিগঞ্জ যাওয়ার জন্য সকাল আটটায় একটি ক্যাব বুক করেছিলাম এখন সাড়ে আটটা বাজে গাড়ির ড্রাইভার এবং ক্যাব এখনও পর্যন্ত আসেনি আমি আমার পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলাম কেন ক্যাব এখনও পর্যন্ত এসে পৌঁছালো না